হ্যাঁ আমাদের এলাকায় কাছাকাছি মন্দির রয়েছে আর এখানে বিখ্যাত মন্দির হচ্ছে বড় অস্তল এই অস্তলটি দেখতে খুব সুন্দর এবং অনেক আগেকার পুরনো দিনের মন্দির আর এ মন্দিরটি দেখতে খুব সুন্দর অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে এই মন্দিরটিকে দেখার জন্য আর এখানে ঝুলন পূর্ণিমার সময় খুব সুন্দর করে সাজানো হয় এবং দূর দূরান্ত থেকে লোক আসে এখানে দেখতে আর এখানে অনেক ধর্ম অনুষ্ঠানও করা হয় যেমন নাচ গান বাউল ইত্যাদিও করা হয় অনেক দূর থেকে আসে এই ধর্ম অনুষ্ঠানগুলি দেখার জন্য আর আমাদের এখানে আর একটি অনেক পুরনো দিনের মন্দির রয়েছে রাজাকার আমলের রাম মন্দির এই মন্দিরটি দেখতে অনেক বড় এবং খুব দেখতে খুব সুন্দর আর অনেক লোকও আসে দূর দূরান্ত থেকে এই মন্দিরটিকে দেখার জন্য আর এখানে অনেক বড় করে পুজোও করা হয় এবং এ এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকও আসে পুজো দিতে এবং এখানে ধর্ম অনুষ্ঠানও করা হয় এবং অনেক দূর দূরান্ত থেকে আসে এই ধর্ম অনুষ্ঠানগুলিকে দেখার জন্য আর অনেক দিনের পুরোনো মন্দির খুব সুন্দর করে সাজানোও হয় এই মন্দিরগুলোকে দেখতে খুব সুন্দর লাগে এই মন্দিরগুলোকে